আমাদের উন্নত প্রযুক্তি এসে আমরা কৃষিতে অনেক কম সময়ে চাষবাস করার সাহায্য পেয়েছে আগে মাঠ আগে লাঙলে মাটি খুঁড়তে হত কোদালে করে মাটি খুঁড়তে হত এখন উন্নত প্রযুক্তির দ্বারায় ট্রাক্টর বেরিয়ে খুব অল্প সময়ে অনেক জমি লাঙল করে নিতে পারছি তাছাড়া বিভিন্ন রাসায়নিক সার বেরিয়েছে উন্নত প্রযুক্তিতে সেই রাসায়নিক সারের মাধ্যমে আগে আমরা গোবর সার ব্যবহার করতাম এখন সেই রাসায়নিক সার ব্যবহার করে জমিকে আরও উর্বর করতে পেরেছি সেই জমিতে ধান আরও অনেক বৃদ্ধি করতে সম্ভব হয়েছে এছাড়াও আগে নিজেদের নিজেদেরকে ছেঁচে জল দিতে হত জমিতে কিন্তু এখন মিনির সাহায্যে পাইপে খুব অল্প সময়ে অনেক জমি জল দেওয়া সম্ভব হয়েছে তাছাড়া চাষের আগে মা হাতে ধান কাটা হত তারপরে মেশিনের সাহায্যে ধান ঝাড়া হত কিন্তু এখন উন্নত মেশিন বেরিয়ে একদম আমরা ধান কেটে ঝেড়ে নিতে পারছি এগুলোই আমাদের প্রযুক্তির দ্বারা সুবিধা হয়েছে